আমাদের পুরুলিয়ার প্রধান ফসল হচ্ছে ধান আখ শাক সবজি ধান আমাদের অনেক কাজে ব্যবহৃত হয় গরীব দুঃখী যারা আছে তারা সকলেই বিক্রি করে আবার দিন মজুরি করে নিজের জীবনযাপন করে আখ চাষ করে তারা গ্রামগঞ্জে বিক্রি করে বাইরে রপ্তানি করে সেখান থেকে তারা টাকা ইনকাম করে আর যে জীবনযাপন করে শাক সবজি বেগুন আলু বাঁধাকপি ফুলকপি এইগুলো সবই পাওয়া যায় যারা বেশি বিক জমিচাষ করে তারা বাজারে বা মার্কেটে বিক্রি করে আর টাকা পয়সা উপার্জন করে আর সবথেকে আমাদের বেশি চাহিদা থাকে আলু বেগুন বাঁধাকপি এইগুলো থাকে তৈলবীজ আছে আমাদের উৎপাদন সেটা হচ্ছে আলু গম আলু গম লাগানো হয় অগ্রায়ণ মাসে তোলা হয় মাঘ মাস দিকে আবার গমটা লাগানো হয় অগ্রহায়ণ মাসে আর কাটা হয় ঠিক বৈশাখ মাসের লাস্টের দিকে বা শেষের দিকে বলা যেতে